হ্যাঁ হ্যালো কে রূপভাই আচ্ছা কেমন আছিস ভালো তো হ্যাঁ একদম বিন্দাস তারপর কী খবর ও ওর এই তো চলছে চলছে হ্যাঁ ঘুরতে যাব তো তো তুই কি যাবি চল ঘুরে আসি ভাবছিলাম যাব এই তো এর মধ্যে একদিন এই সপ্তাহের শেষেই চল এই সপ্তাহে এই সপ্তাহের শেষে ও খাওয়া খাওয়া দাওয়া হবে খরচা আর কত এই গরিব মানুষ আমরা যেমন আমাদের বাজেট তেরকম কত আর হবে দু আড়াই তিন হাজার টাকা হবে গরিব মানুষদের তো আর বেশি বাজেট থাকে না তুইও গরিব আমিও গরিব শুধু একটু খাওয়া দাওয়াতেই যা খরচ আর কি দেখব যদি কনফার্ম করিস কনফার্ম কর তাহলে অবশ্যই দেখব ঘুরতে ফুরতে যাওয়া হয় না কোথাও আর সময়টাও কাটছে না সেটাই ভাবছি ওখানে গিয়ে করলে তো ভালো জায়গা সে দেখে করা যাবে কিন্তু অনলাইন বুক করলে কেমন কী হবে সেটাও দেখার বিষয় রয়েছে হুম

ঠিক আছে তাহলে আগে প্ল্যানটা করি তারপর ওখানে গিয়েই করা যাবে

তাহলে কি তাহলে কনফার্ম হচ্ছে তাহলে আজকে হচ্ছে সতেরো তারিখ তাহলে মোটামুটি এই শনি রবিবারের দিকে দেখি আর কিছু লোকজন দেখি যদি হয় তাহলে একসাথে যাওয়া যাবে

হ্যাঁ ঠিক আছে তাহলে ঠিক আছে রাখি তাহলে আমি কনফার্ম করে ফোন করছি হ্যাঁ